আমার গ্রামে গত বছরে প্রচুর পরিমাণে জলের ঘাটতি দেখা দিয়েছিলো মাঠ ঘাট খাল বিল পুরো শুকিয়ে গিয়েছিলো মাটি পর্যন্ত ফেটে গিয়েছিলো দেখা দিয়েছিলো জলের ঘাটতি মানুষের পিপাসা মেটানোর মতো জল পর্যন্ত গ্রামে পাওয়া যাচ্ছিলো না শেষ পর্যন্ত সরকার থেকে জল পাঠানো হচ্ছিলো শুধুমাত্র গলাটুকু ভিজিয়ে রাখার জন্য মানুষ যাতে তাদের জীবনটা বাঁচিয়ে রাখতে পারে সেটুকু পরিমাণেই জল আমাদেরকে পাঠানো হচ্ছিলো খরা দেখা দেওয়ার কারণে আমাদের চাষবাসেও প্রচুর ক্ষতি হয়েছিলো মাঠ ঘাট শুকিয়ে যাওয়ার কারণে আমাদের মাছ মাছেও প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিলো সব থেকে বেশি ক্ষতি হয়ে ছিলো মানব জীবনে খরাতে মানুষ প্রচুর পরিমাণে ভেঙে পড়েছিলো জীবনকে পুরো পালটে দিয়েছিলো এই খরা মানুষ সব কিছু ছাড়া বাঁচতে পারে কিন্তু জল ছাড়া শ্বাস নিঃশ্বাস ছাড়া মানুষ বাঁচতে পারে না জলের অপর নাম হলো জীবন জীবনই যদি না থাকে মানুষকে কখনোই বাঁচিয়ে রাখা সম্ভব নয় তাই মানুষকে বেঁচে থাকতে গেলে জলের প্রয়োজন জলের ঘাটতি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় আস্তে আস্তে